হ্যালো হ্যাঁ আমি ফিয়া শর্মা বলছিলাম আপনি আপনি কি আরোহী ম্যাম কথা বলছেন ম্যাম একচুয়ালি আই অ্যাম ইওর বিগ ফ্যান অফ ইউ আমি আপনার প্রত্যেকটা মুভি দেখেছি আমার আপনাকে খুব ভালো লাগে তো আমি কি আপনার সাথে জাস্ট দুটো মিনিট একটু কথা বলতে পারি ম্যাম ম্যাম আপনি কেমন আছেন ফার্স্ট অফ অল আমিও খুব ভালো আছি আপনার লাইফ কেমন চলছে ওকে তো ম্যাম আমার ফার্স্ট কোয়শ্চেন হচ্ছে যে আপনি যে আজকের এ এতো বড় একটা সেলেব্রেটি হয়ে দাঁড়িয়েছেন তো এর পিছনে রাসটা কিছু জানতে পারি মানে কিভাবে আপনি এই জায়গাতে এলেন সেটা একটু যদি বলেন

আচ্ছা ওকে ইটস সো গ্রেট অফ ইউ আচ্ছা আপনার ওয়েলকাম ম্যাম আপনার পার্সোনাল লাইফ আর এই যে প্রফেশনাল লাইফ আপনি এতবড় একজন স্টার তো এই দুটোকে আপনি কী করে ব্যালেন্স করেন মানে অবভিয়াসলি আপনার তো একটা পার্সোনাল লাইফ বলেও রয়েছে কী করে ব্যালান্সড হয় দুটো

হ্যাঁ আফকর্স হুম ওকে আচ্ছা হুঁ আচ্ছা ওকে হুম চা বাহ খুব ভালো আর না না আমি তো আপাতত আমি আমার মাস্টার্স কমপ্লিট করলাম এবং আমি তার সাথে সাথে আমি অ্যাস আ পার্ট টাইম আমি জবও করছি তো আপাতত এটাই চলছে লাইফে এটা দিয়েই আছি খুশি আছি আপাতত না না আপাতত আমি অভিনয়টাকে নিয়ে আমি ওইরমভাবে কখনো দেখি নি বা ভাবি নি তো আপাতত আমি এই নর্মাল লাইফটাই স্পেন্ড করতে বেশি ভালোবাসছি হ্যাঁ অবভিয়াসলি যদি কখনো চান্স এরকম আসে তাহলে আমি প্ল্যাম ট্রাই করে দেখতে চাই কারণ লাইফ তো একটাই তাই সব কিছু ট্রাই করা ভালো যদি এরকম আসে তবে সে আমি ট্রাই করব দ্যাটস অল এটাই ঠিক আছে ম্যাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল থ্যাংক ইউ আমাকে এই টাইম দেওয়ার জন্য একদম আপনিও ভালো থাকবেন আপনিও ভালোভাবে কাজ করুন আপনি আরো বড় হন থ্যাংক ইউ সো মাচ ম্যাম